আমাকে ঘর থেকে হর্স রাইডিংয়ের জন্য পাঠিয়েছিলো কলকাতায় কলকাতায় এক কলকাতায় এক ক্লাবে আমি হর্স রাইডিং শিখি সে আমার হর্স রাইডিং আমাকে ঘর থেকে জোর করেই পাঠানো হয়েছিলো আমার সেরকম ইন্টারেস্ট ছিল না সেইটাতে কিন্তু আস্তে আস্তে হর্স রাইডিং করতে করতে আমার খুবই সেটা খুব পছন্দের একটি হয়ে যায় আমি কখনই হর্স রাইডিং করতে করতে আমি কখনই হর্সকে কোনদিন অ্যানিম্যালভাবে আমি সেটাকে দেখিনি আমি নিজের বন্ধু হিসাবেই আমি সেটাকে দেখেছি এবং আমার তার সাথে রাইডিং করতে খুবই আমার সেটা পছন্দের এবং আমার খুবই সেটা ভাল লাগে ইত্যাদি